আমি সাধারণত খাদ্য সম্পর্কিত কুসংস্কার মানি না কিন্তু আমার বাড়িতে মা এইসব কুসংস্কার সম্পর্কে বিশ্বাস করে খাদ্য বা রান্না সম্পর্কে বিভিন্ন ধরনের কুসংস্কার তিনি বিশ্বাস করে তার মধ্যে বলতে গেলে তিনি আমাদেরকে যখন সূর্যগ্রহণ হয়ে থাকে বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে তিনি আমাদেরকে কোনো কিছু খেতে দেয় না এমনকি জল পর্যন্ত খেতে দেন না যাতে তিনি বলে থাকেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যদি কিছু কেউ কিছু খায় তাহলে সে রাক্ষসে পরিণত হবে তাছাড়া শনি প্রতি শনিবার আমাদের বাড়িতে লঙ্কা পোড়া খাওয়ানো হয় কারণ তিনি মা মনে করেন যে শনিবার শনিবার লঙ্কা পোড়া খেলে আমাদের মাথা থেকে শনির দশা সরে যাবে তাছাড়া আরও অনেক বিভিন্ন কুসংস্কার তিনি মানেন যেমন খাওয়ার সময় পা মেলে খেতে দেন না এবং অন্যান্য যে সমস্ত কুসংস্কার রয়েছে তিনি সবগুলিই ফলো করেন হ্যাঁ আমি বারবার মাকে বুঝিয়েছি যে এইগুলি কুসংস্কার বা অন্ধবিশ্বাস তিনি তবুও মানে এইগুলো মানেন না আমাকে তাই এইগুলো বাধ্য হয়ে পালন করতে হয়